হ্যাঁ হ্যাঁ এখন মানুষজন মানে আগের তুলনায় যত দিন যাচ্ছে দেখতে পাচ্ছি মানুষ নাচের প্রতি একটু আগ্রহ হয়ে যাচ্ছে আগ্রহী হয়ে যাচ্ছে আর নাচ শিখছে সবাই নাচ শিখছে নাচের দিকে যাচ্ছে স্টেজে ডান্স করছে মানে এখন ছোট থেকেই সব বাচ্চারা দেখছি নাচের প্রতি খুব আগ্রহ তাদের মা বাবাদেরও খুব আগ্রহ আগে যেরকম নাচ করতে দেওয়া হতো না মেয়েদের এখন হচ্ছে মেয়ে ছেলে বলে কোনো কথা নেই সবাই মোটামুটি নাচ শিখছে করছে কিন্তু আগের থেকে এই জিনিসটা ভালোই হয়েছে